আমার যে প্রথম পণ্যটি সম্পর্কে বলবো সেটি হল হেডফোন আমি আমার পা বাড়ির পাশের দোকান থেকে কিনেছিলাম আমার এই হেডফোনটি মা ইলেকট্রিক দোকান খুবই ভালো কোনো সমস্যাই হয় না অন্যান্য দোকানের জিনিসপত্র কেমন জানি চলতেই চায় না বাট এই হেডফোনটা খুবই ভালো আপনারা ব্যবহার করে দেখতে পারেন বিশ্বাস না হলে আপনি একটা কিনেই দেখুন না আমি তো কথাটি বিশ্বাসই করছিলাম না তাই একটা কিনে দেখলাম ভালো কি না তা দেখলাম খুবই ভালো বেশি দামও না খুব কম দামের মধ্যে জিনিসটা কিন্তু ভালো টেকসই অনেক দিন আমি এই কিনেছি ধরো ওই এক বছর হয়ে গেছে খুবই ভালো এখনও পর্যন্ত ভালো